আমি বাগান চাষ করতে খুব ভালোবাসি যেমন ফুল গাছ সবজি গাছ বিভিন্ন ধরনের গাছ এবং আমি ইউটিউব দেখে দেখে বিভিন্ন রকম পরামর্শ নিই তাছাড়াও আমার কাকিমা বাগান লাগাতে খুব ভালোবাসে আমার কাকিমার একটা বড়ো বাগান আছে তার মধ্যে সব ধরনের সবজি ফুল ফল সব ধরনের জিনিস আছে তো আমি আমার কাকিমার কাছ থেকেই পরামর্শ নিই যে গাছকে কোন সার দিতে হবে সবজি গাছে কোন সার দিতে হবে যাতে নষ্ট না হয় তার জন্য কী দিতে হবে মাটিতে কী দিতে হবে মাটির উর্বরতার জন্য যাতে শাকসবজিগুলো ভালো হয় ফলনগুলো ভালো হয় ফুল গাছের কী দিতে হবে যাতে পোকা না ধরে আর এবং যাতে খুব কম সারের মধ্যে যাতে গাছগুলো ভালো হয় সেই চেষ্টাও করার পরামর্শ আমি নিই তাছাড়া তো আমি ইউটিউবে দেখি এবং এইভাবেই আমি আমার গাছগুলোকে ঠিকঠাক রাখি এবং গাছগুলোর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই চেষ্টাই করি